আমি একটি পাথরের গলার হার কিনেছিলাম কানের দুল সমেত সেটি আমি যখন পরেছিলাম সেটি আমার গলার সাথে খুব ভালো যাচ্ছিলো এবং শাড়ির সাথেও যাচ্ছিলো তার পাথরের কোয়ালিটি খুব সুন্দর এবং ঝলমলে ছিল এবং আমার সবাই প্রশংসা করছিলো যে সেটি আমি কোথা থেকে কিনেছিলাম অনেকদিন ইউজ করার পরও তার ঝলমলতা বা তার পাথরের কোয়ালিটির কোনও হেরফের হয়নি এবং সেটি কিনে আমি খুব সন্তুষ্ট হয়েছি